আমার জেলা হুগলি জেলাতে বিভিন্ন জাতি এবং গোষ্ঠীর মানুষ একত্রে মিলেমিশে বসবাস করে থাকেন এবং বিভিন্ন সম্প্রদায়ের বসবাসের উপাদায় জেলে সম্প্রদায়ের বসবাস অবশ্যই লক্ষ্য করতে পারা যায় তো আমি আমার জেলায় যেভাবে বসবাস করি পাশাপাশি আমার প্রতিবেশীপূর্ণ সঙ্গে সৌহার্দপূর্ণ আচরণ বজায় রেখে একে অপরের বিপদে সুখে দুঃখে সাথ থাকি এবং সেইভাবে আমরা একে অপরের সঙ্গে সম্পর্ক বাজায় থাকে এবং যথেষ্ট ভালো ব্যবহার একে অপরের সঙ্গে করে থাকেন এবং করে থাকি এবং মাছ ধরার সম্প্রদায়ের যে সমস্ত উৎসবগুলি হলো তার মধ্যে অন্যতম হলো ইলিত উৎসব ইলিশ উৎসব এছাড়াও নানা রকম নৌকা দিয়ে মাছ শিকার এই ধরনের নানা রকম একাধিক আমার জেলায় জেলেদের মধ্যে উৎসবের প্রচলন রয়েছে মাজ ধরাকে কেন্দ করে বা একাধিক উস্যব করা যায় এই সমস্ত গুলি করে আনন্দ বা বিনোদন করে থাকেন একে অপরের সঙ্গে সৌহার্দপূর্ণভাবে বসবাস করে এবং একে অপরের সঙ্গে যথেষ্ট সম্পর্ক ভালো রেখে চলার চেষ্টা করেন